এটা কি ইলেকট্রিক অফিস হ্যাঁ আমি ফোন করছিলাম ঘরে একটা ইনভার্টার লাগাতে চাই ইনভার্টার লাগিয়েছিও সেটা এখনো চালু হয়নি আপনার একটুখানি ছিল এখনো পর্যন্ত কত ইউনিট ইলেকট্রিক পুড়েছে বা কত ইউনিট পুড়েছে সেটা দেখে বলে যেতেন ইনভার্টার লাগানোর পর মোটামুটি মাসে কত ইলেকট্রিক পুড়ছে সেটা ওটা আমি জানতে পারি আমার খুব ভালো হতো আপনারা একটু আসুন এসে দেখুন দেখে যান এবার আমি আমার কত মিটার পুড়েছে খুব ভালো হয়